নদিয়া জেলায় বয়স্কদের জন্য সাধারণত গ্রামে ও পাশাপাশি এলাকায় একটি দুটি করে স্বাস্থ্যসেবা ও সামাজিক অবলম্বন এর ক্যাম্প খোলা হয় যেখানে বয়স্কদের ছোটখাটো কোনও রোগ ও প্রবলেম হলে সেখানে সারানোর ব্যবস্থা করা হয় যেমন জ্বর জ্বালা কোনও রকম ছোটখাটো কোনও অসুখ সর্দি কাশি ঠাণ্ডা লাগা মাথার যন্ত্রণা এবং আরও কিছু পেটের যন্ত্রণা এই সকল ছোটখাটো জনিত রোগ হলে তারা স্বাস্থ্যসেবা ও সামাজিক অবলম্বনের মধ্যে তারা সেখানে এ সারিয়ে নেয় এবং বড় সড় কোনও রোগ এবং দুর্ঘটনা হলে যেমন নিউরোসিস জাতীয় কোনও রোগ বা জেরিয়াট্রিক জাতীয় কোনও রোগে আক্রান্ত হলে তারা এখান থেকে এ স্বাস্থ্যসেবার ট্রান্সফার করে বড় সড় হসপিটালে ভর্তি করে ব্যাস আরও বড় সড় কোনও হসপিটাল কোনও নার্সিংহোমে তারা এখান থেকে ট্রান্সফার করে দেয়